বাগান তৈরি করতে আমাকে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছিলাম আমি একবার আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে তাদের বাড়িতে দেখি যে এ তাদের বাড়িতে কত রকমের ফলের গাছ ফুলের গাছ লাগানো রয়েছে বা সেটা কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছে বাড়িতে সেটা বাড়ির বাগানের মধ্যে সেটা পরিবেশটাও খুব সুন্দর লাগছে তো এই দেখে আমি ভাবলাম যে এ আমিও তাহলে আমার বাড়িতে বাগান তৈরি করব দিয়ে আমি মাকে বলি যে মা তাহলে আমিও কিছু গাছ লাগাব নার্সারি থেকে নিয়ে এসে মা বলে ঠিক আছে লাগা তো আমি সেটা থেকেই আমি অনুপ্রাণিত হয়েছিলাম এবং তারপরে আমি নানা রকমের ফলের গাছ ফুলের গাছ বা এরকম অনেক রকমের গাছ নিয়ে এসেছিলাম নিয়ে এসে বাজার থেকে নিই কিনে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম তো দেখি যে খুব সুন্দর গাছ এসেছে সেই গাছে যখন ফুল ফোটে বা ফল ধরে সেটা কিন্তু খুবই ভালো লাগে যে আমি গাছগুলো লাগিয়েছিলাম সেটা থেকে ফুল হল তো এটা খুবই ভালো লাগে তো আমি এটা থেকে অনুপ্রাণিত হয়ে আমি যে ফুলটা বাগানটা তৈরি করেছিলাম সেটা এখন দেখলে আমার খুবই ভালো লাগে বিকেলের দিকে যখন আমি বা শুধু কোনো কাজ থাকে না বসে থাকি তখন আমি বাগানে গিয়ে বসি তার ফুল যে ফুল ফুটে থাকে সেগুলো দেখি খুব সুন্দর লাগে দেখতে